হ্যাঁ হ্যালো কে বলছেন কোথা থেকে হাওড়া থেকে বলুন বলুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলুন বলুন

আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আমি হ্যাঁ আমি সমস্ত রকমভাবে সাহা আআপনাকে সাহায্য করব অসুবিধা নেই আপনি চিত্রকূট জলপপাত যাবেন মানে ছত্রিশগড় তাই তো হ্যাঁ হ্যাঁ ছত্রিশগড় মানে ওখানে তো একটাই ট্রেন যায় হাওড়া থেকে আপনার ওই সমালেশ্বরি এক্সপ্রেস আছে রাত রাত সাড়ে দশটার সময় ছাড়ে আর আপনি ওর ওর রিচ করবেন ওটা জগদ্দলপুর ও ওটা পরের দিন রাত দশটা মানে প্রায় চব্বিশ ঘন্টার জার্নি আচ্ছা হুম না চিত্রকূট জলপ্রপাতটা ওর থেকে একটু দূর আছে প্রায় পঁয়ত্রিশ চল্লিশ কিলোমিটার লাগবে কিন্তু আমার ঐ স্টেশনের পাশেই পাশেই আমার চেনাশোনা অনেক হোটেল আছে আমি আপনার বুকিং করিয়ে দেব পরের দিন সকাল বেলায় আপনাকে গাড়ি নিয়ে চলে যাবে হোটেল আপনার হ্যাঁ আপনার ওই নিয়ে চিন্তা করতে হবে না আমি হোটেল খুব সুন্দর হোটেল ওদের ব্যব ব্যবহার আচার ব্যবহার কথাবাত্রা আপনাকে সম্পূর্ণভাবে ওরা সাহায্য করবে সেটা নিয়ে চিন্তা করতে হবে না আপনার সে হোটেল আমি বলে দেবো তাপরে ওই স্টেশন থেকে পাশেই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বেশি থাকবে না না কাছেই কোনো অসুবিধা নেই লোক থাকবে আমার আপনাকে পিক করে নেবে কোনো সমস্যা নেই হ্যাঁ

আচ্ছা দাদা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কোনো অসুবিধা হবে না ওদিক থেকে আর একটা ব্যাপার যে আপনি শুধু চিত্রকূট জলপ্রপাত দেখবেন কেন আমি আ আপনাকে একটা ব্যাপারে সাজেস্ট করব আর একটা জলপ্রপাত আছে আপনার অবশ্যই ভালো লাগবে তিলতগড় বলে একটা জল হ্যাঁ পাশেই তিলতগড় জলপ্রপাত আরো সামনে কিছু জলপ্রপাত আছে অ্যাঁ যে ড্রাইভার খুব আমাদের চেনাশুনো সেই আপনাকে নিয়ে যাবে অবশ্যই তিলতগড় জলপ্রপাতটা আপনি দেখুন ভালো লাগবে চি চি চিত্রকূটের সাথে আরো দু এক দু তিনটে ছোটো জলপ্রপাত আছে সেগুলো ড্রাইভার আপনাকে ম্যা এ ম্যানেজ করে দেবে কোনো অসুবিধা হবে না আচ্ছা ঠিক আছে দাদা আমার আমার একটা ফোন ঢুকছে হ্যাঁ আপনাকে আমি পরে ব্যাক করে নিচ্ছি ফোনটা হ্যাঁ ধন্যবাদ রাখছি হ্যাঁ হ্যাঁ রাখছি হুম হুম